দেওয়ালিতে আর কিছু দিন বাকি আছে আমি একটা শাড়ি অর্ডার করেছি তো জানতে চাইলাম বিক্রেতাকে যে দাদা এ শাড়িতে কোনও কুপন আছে কিনা কোনও ছাড়ের কুপন বা সুযোগ সুবিধা কিছু আছে কিনা তো দাদা আমাকে বললো যে আপনি অর্ডারটা কি বড়ো সড়ো দিয়েছেন না ছোট আমি বললাম না যে বড়ো সড়ো অর্ডার দেবো তখন সে দাদা জানতে চাইলো যে কত টাকার মধ্যে আমি বললাম যে পাঁচ হাজার টাকার মধ্যে আমি অর্ডার দিতে চাই তো দাদা আমাকে বললো যে ঠিক আছে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি যখন অর্ডার দিচ্ছেন তাতে কুপন একটা আছে তো সেতে বেশি কিছু থাকবে না কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় থাকবে আপনি কি নিতে ইচ্ছুক আমি বললাম যে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট হলেও চলবে তো সেক্ষেত্রে আমি তো বিক্রেতার কাছে বারবার জানতে চাইলাম কিন্তু আমি চাই যে এটাতে হচ্ছিল না কিন্তু তবুও আমি বললাম যে না আরও হয়তো দশ পার্সেন্ট বেশি হলে ভালো হতো তো জানতে চাইলাম যে দাদা দশ পার্সেন্ট বেশি কি দেওয়া যাবে দাদা বললো না দেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমি কীভাবে কি আরও কি অন্য কোথাও চেষ্টা করবো বা অন্য কোনও ইয়েতে অর্ডার করবো সেটাই ভাবছিলাম যে এখনও তো আমার হাতে দু তিনটা অর্ডার করার জন্য চান্স আছে সেক্ষেত্রে দেওয়ালিতে এখনও দেরি আছে প্রায় তিন চার দিন তাহলে কি অর্ডার করবো তাই ভাবছিলাম কিন্তু দাদাকে তো বারবার বললাম যে দশ পার্সেন্ট কি এটা এগোনো যাবে না দশ পার্সেন্ট দিলেও আমার ষাট পার্সেন্ট হয়ে যেতো তার থেকে আমি কোনও একটা ভালো কিছু পেতাম লাভ পেতাম কিন্তু সে তো বললো কোনও কিছু দেবে না আর তারপরে জানতে চাইলাম যে আপনাদের কি কোনও কিছু প্রোমো কোড আছে যে কোডের মাধ্যমে আমি কোডটা ওপেন করলে সেখান থেকে কোনও কিছু সরাসরি আমার হচ্ছে ফোন অ্যাকাউন্টে ঢুকবে তো সেভাবেও তো দাদা কিছু বললো না তো সেক্ষেত্রে আমি তো অর্ডার দিতে চাইছি কিন্তু অনেক করে বুঝিয়ে দেখবো দাদা যদি খুশ বুঝে যায় দাদা যদি দিতে রাজি হয় তাহলে আমি ওই ষাট পার্সেন্টের মধ্যে অর্ডারটা দিতে চাই এবং আমি লাভ পেতে চাই